আমার সাধারণত ভুল ধারণা আমার ধর্ম সম্পর্কে কিছুই নেই কেননা আমি আমার ধর্মকে শ্রদ্ধা জানাই বা আমি বিশ্বাস করি ধর্ম যে যার নিজের ধর্ম নিজের কাছে আমার ধর্ম আমার কাছে যার জন্য আমি ধর্মকে সম্মান করি ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এই ধর্ম বিভিন পৃথিবীতে বিভিন্ন দেশ আছে দেশের মানুষ আছে তাদের নিজের নিজের ধর্ম রয়েছে আমারও যেমন ধর্ম রয়েছে আমরা সেই ধর্মই অনুসরণ করে চলি হ্যাঁ তার প্রতি সম্প্রীতিও জানাই এইভাবে আমরা ধর্মকে শ্রদ্ধা করি এবং ধর্মকে সারা জীবন শ্রদ্ধা করেও যাবো কেননা আমরা ধর্ম সম্পর্কে কোনো ভুল ধারণা আমি এটা মানি না বা নেই আমাদের কাছে ধর্ম সম্পর্কে ধর্ম আমাদের কাছেই শ্রেষ্ঠ অন্য মানুষের কাছেই ধর্ম হয়তো ধর্ম সম্পর্কে ভুল ধারণা থাকতে পারে কিন্তু আমার কাছেই কোনো ভুল ধারণা নেই আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম